আমার কাছে যেটি আছে সেটি হচ্ছে একটি নোংরা ফেলার জায়গা বা ডাস্টবিন এই ডাস্টবিনটি অনেক ইতিবাচক দিক রয়েছে এই ডাস্টবিনটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে এই ডাস্টবিনটা একটি সুবিধা রয়েছে ডাস্টবিনটাতে নোংরা ফেলার সময় আমাদেরকে হাত দ্বারা এই ঢাকনা খুলতে হয় না নিচে একটি পা দিয়ে টেপার মতো যন্ত্র রয়েছে যাতে প্রেস করার সাথে সাথে ডাস্টবিনের ঢাকনাটি খুলে যায় এবং এর মধ্যে আমরা নোংরা ফেলে দিতে পারি এবং এটি ঢাকনা সহ হওয়াতে এর বাইরে কোনো রকম দুর্গন্ধ ছড়ায় না এবং আমাদের ঘরের মধ্যে কোনো রকম বাজে গন্ধ ছড়ায় না এ ডাস্টবিনটি খুবই ভালো এবং আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকৃত করেছে এই ডাস্টবিনে আমরা সমস্ত নোংরা ফেলে থাকি যার ফলে আমাদের চারিদিকটা সবসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সমস্ত রকম দুর্গন্ধের হাত থেকে মুক্তি পেয়ে থাকি